পশ্চিম মেদিনীপুরের মৌসুমী জলবায়ু খুবই খারাবও নয় ভালোও নয় এখানে ছটা ঋতু গ্রীষ্মকালে আম কাঠাল লিচু সবেদা পাওয়া যায় শীতকালে কমলালেবু আঙুর আপেল নানারকমের ফুলের চাষ হয় শীতকালে গ্রীষ্মকালে ধান তিল এগুলির চাষ হয় শীতকালে আলু সর্ষে এগুলি আমাদের এখানে চাষ হয়